হ্যাঁ আমি মাতৃভাষা ছাড়াও বাইরের বই অনুবাদিত বই পড়েছি ইংরেজিতে সেটা আমার মেয়েকে পড়াতে গিয়েও এ করেছি পড়েছি পড়ে ভালো লেগেছে আর অনুবাদ বলতে অনুবাদ করলে এটা ভালোই হয় কারণ একটা ভাষা থেকে আর একটা ভাষায় এলেই সেই ভাষার সম্পর্কে অন্য কেউ অন্যজন জানতে পারে বা বুঝতে পারে সেই ভাষাটা সম্বন্ধে সেটা ভালোই হয় সবার কাছে অন্য ভাষা সম্বন্ধে একটা জ্ঞান হয় আর মাতৃভাষায় বই বলতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালি খুবই ভালো বই এটা বিশ্বের বিশ্বের সবারই পড়া উচিত বলে আমি মনে করি